হুগলি জেলার প্রধান পরিবহন বিকল্পগুলি রাস্তা রেলপথ জনপরিবহন সাধারণ মানুষের জন্য বিকল্পগুলি সাশ্রয়ী আছে যেমন রাস্তায় বেশি জাম্প হওয়া সাইকেল মোটরবাইক ট্যাক্সি ভুটভুটি বাস ইত্যাদি এবং সাথে সমস্যাগুলি দেখা দিতে পারে যেমন কিছু অ্যাক্সিডেন্ট

কী এই সমস্যাতে জড়িত বাসে ট্রেনে জাম ইত্যাদি